আমার প্রিয় পাখি ময়ূর ময়ূর পাখি সবারই ভালো লাগে এবং ময়ূর দেখতে খুবই সুন্দর এবং ময়ূর ময়ূরের প্রধান খাদ্য হলো সাপ এবং বিভিন্ন পাহাড় এবং মরুভূমিতে যেসব সাপগুলো থাকে ওগুলোকে ওরা শিকার ধরে ওগুলোকে ওরা খেয়ে থাকে পৃথিবীতে সব চাইতে এই সুন্দর পাখিগুলির মধ্যে ময়ূর প্রথম স্থান এবং তার সৌন্দর্য দেখতে আমরা খুবই আনন্দিত এবং আমরা বিভিন্ন রকম যেমন চিড়িয়াখানাতে আমরা যাই এবং পাহাড়ে যেখানে ময়ূর থাকে সেখানে আমরা ময়ূর দেখতে যাই এবার ময়ূর দেখতে কার না ভালো লাগে ময়ূরের ময়ূর আমাদের দেশের জাতীয় পাখি এবং এর রাজকীয় চেহারা খুবই সুন্দর পাখিদের মধ্যে অন্যতম ময়ূরের দৈহিক যে শারীরিক যে গঠন এবং ওই মাথাটা মাথার উপরে যেই ঝুঁটি এবং তার বিভিন্ন রকমের সৌন্দর্যের স্বরূপ আমরা খুবই আনন্দিত পাই এবং আমাদের বাড়িতে যে বাচ্চারা আছে তারা খুবই আনন্দিত হয় এবং ময়ূর দেখতে খুবই ভালোবাসে এবং বৃষ্টির সময় বৃষ্টি হলে ময়ূর পেখম তুলে নাচে এটা দেখতে আমরা তো খুবই আনন্দিত এবং খুবই পছন্দ করি এবং আমরা প্রায় ছোটোবেলার থেকে আমরা ময়ূরের পেখম তোলায় এটা আমরা বিভিন্ন বই পেখম আমরা ছোটোবেলা থেকে মানে বইয়ে বা আমাদের বাড়িতে বাবা মা কাকা এদের থেকে আমরা শুনি যে বর্ষা হলে ময়ূর পেখম তুলে নাচে এবং ছোটো থেকে আমরা খুবই আ মানে কী বলবো আমরা খুবই আনন্দিত এবং আগ্রহ হয়ে থাকি যে ময়ূর কখন বর্ষা হবে এবং বর্ষার ঋতু আসবে এবং ময়ূর কখন পেখম তুলে নাচবে আমরা দেখবো এবং ছবি তুলব ময়ূরের সাথে সাথে আমরা নাচ করবো এবং ময়ূর চক্ষু খুবই সুন্দর এবং ময়ূর তো সবুজ সবুজ বাদামি হয় উজ্জ্বল পালকগুলো এবং মসৃণ হয় এবং ওর যে পিছনের যে যে যে লেজ বা পুচ্ছ পাখা খুবই সুন্দর এবং ময়ূরের যে গায়ের রঙ কত কিছুটা আমাদের রামধনুর মতো লাগে এবং ওরা বিভিন্ন রকমের সৌন্দর্য এবং ময়ূরের পাখা আমাদের মার্কেটে একটা বাণিজ্যিকভাবে মানে বলতে গেলে যে বাণিজ্যিকভাবে ময়ূরের পাখনা আমাদের বাজারে বিক্রি হয়ে থাকে এবং আমরা যে পুকুরে মাছ ধরি যে ছিপ যে বড়শি করি তাতে আমরা যে মাছটা যে কীভাবে আমাদের বড়শিতে লেগেছে সেটাকে বোঝার জন্য ময়ূরের যে পাখা পালক ডানার যে পালক ওটা আমরা দিয়ে থাকি এবং বিভিন্ন পাহাড় এবং জঙ্গলে এদের বাসস্থান হয়ে থাকে এবং বিভিন্ন দেশে ময়ূর দেখা যায় আমাদের দেশে যেমন রাজস্থান মধ্যপ্রদেশেও আছে উত্তরপ্রদেশে আছে উড়িষ্যায় আমরা দেখে থাকি বিহারেও আছে এরকম কিছু কিছু রাজ্যে আছে এবং ময়ূর ওর পনেরো থেকে ওই ষোলো কিলোমিটারের এ এরকম গতিবেগে ওরা উড়ে থাকে এবং যেসব পুরুষ ময়ূর স্ত্রী ময়ূরের তুলনায় অনেক সুন্দর হয়ে থাকে এবং এদের প্রজনন ইচ্ছা থাকলেও না থাকলে স্ত্রী ময়ূর চারপাশে পুরুষ ময়ূর তার পেখম পেখম মানে উড়িয়ে আনন্দ উপভোগ করে এবং ময়ূর আকর্ষিত করতে খুবই ভালোবাসে এবং বর্ষাকালে যখন বর্ষা হয় খুবই জোরে জোরে এবং আকাশে খুবই মেঘ হয় মেঘ দেখলে পুরুষ ময়ূর আনন্দে তখন ওরা পেখম তুলতে নাচতে থাকে এবং এইটা আমরা দেখার জন্য খুব আনন্দিত হই এবং আমরা অনেক দিন থেকে আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি কখন ময়ূর পেখম তুলে নাচবে আমরা দেখব ময়ূর ওই ছাব্বিশ থেকে তিরিশ বছর এরকম বাঁচে ছাব্বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ময়ূর বাঁচে এরা কোনো বাসা বা বাসস্থান বানায় না এরা জমির উপরে সুরক্ষিত কোনো স্থানে এরা ডিম পেড়ে থাকে এবং সেখানেই ওরা বাচ্চা তোলে ময়ূর আমাদের সমাজে একটি বলতে গেলে উপকারী প্রাণী এবং এরা নানাারকম পোকামাকড় যেমন সাপ খেয়ে আমাদের পরিবেশকে রক্ষা করে এবং ময়ূর থেকে আমরা নানা বিভিন্ন রকম শৌখিন জিনিসপত্র তৈরি হয় এবং ঘরে বা আমাদের বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে সাজাতে পারি এবং এটা খুব সুন্দর লাগে দেখতে এবং ময়ূরের পালক থেকে শুনেছি বিভিন্ন ধরনের আমাদের যে ওষুধ ওষুধ সেগুলো তৈরি হয় এবং হিন্দু হিন্দু ধর্মের ময়ূরের স্থান রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার মাথা মাথায় ময়ূরের পালক গুঁজে রাখতেন এই মুঘল সাম্রাজ্যের স্থাপত্য ভাস্কর্যের যে নকশা আছে সেখানে ময়ূর পাখনা আছে যেমন শাহজাহানের ময়ূর সিংহাসন আছে যেখানে ময়ূরের মতো দেখতে ম ময়ূরের পালকের মতো নকশা বর্তমানে পাখিটির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকেরই উচিত বন্যপ্রাণী সংরক্ষণের মধ্যে এটিকে বাঁচিয়ে রাখা নহলে আমরা কীভাবে উপভোগ করবো এর সময়ের সৌন্দর্য এবং প্রতীক হিসেবে এটাকে বিবেচনা করতে হবে সবাইকে সকলকে এক হয়ে আমাদেরকে এটা বিবেচনা করতে হবে ময়ূরের গলার রঙ সবুজ নীল ধরনের হয় এবং চূড়া নীল রঙের আভা আভা নীল রঙের হলুদ রঙের ঠোঁট হয় এবং সারা দিয়ে সাত রাঙা পালক এর বাহার দেখতে খুবই সুন্দর লাগে ওদের ময়ূরদের দেহের তুলনায় এদের লেজ আকারে বড়ো হয় খুবই বড়ো হয় লেজ ময়ূরের আকারের ময়ূরের তুলনায় ছোটো হয় ময়ূর দল বেঁধে বনে জঙ্গলে বাস করে ময়ূর সহজে কিন্তু পোষ মানেে না এরা জঙ্গলে বসবাসের সময় একটি দল একটি ময়ূর পাঁচটি ময়ূর থাকে নাও থাকে এ বিভিন্ন রকম তাদের মতামতেরও উপর এটা অন্যান্য পাখিদের মতো এদের স্বভাব আচরণ নয় এবং মাটির গর্ত করে দেখেছি অনেক সময় শুকনো ঘাস ও কুঁড়ো খুটো বিছিয়ে বাসা ও তৈরি করে দেখেছি মাঝে মাঝে অনেক ব বনে জঙ্গলে ঘুরতে গিয়ে ময়ূর সব রকম মানে প্রাণী ভক্ত মধ্যে হয়তো পড়ে এরা মানে বিভিন্ন রকমের শস্য বিজ খায় ওরকম কচি পাতা টাতা ফুলের কুঁড়ি বিভিন্ন রকমের এই কীট পতঙ্গ আরশোলা ইঁদুর সাপ এগুলো হচ্ছে ওদের ময়ূরদের প্রিয় খাবার এরা খেয়ে থাকে আমরা বিভিন্ন সময় বনে জঙ্গলে গিয়ে ঘুরতে গিয়ে আমরা এগুলো দেখি এ বাংলায় এটা সাধারণত ওই আঠাশ থেকে ওই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর তখন বাঁচে ময়ূরের সৌন্দর্য মানুষকে খুবই আকৃষ্ট করে এবং আমাকেও ভীষণ ভীষণভাবে আকৃষ্ট করে